আমাদের পাশের জায়গা বলতে আদিনা ফরেস্ট আছে আদিনা ফরেস্ট আছে দের বাড়ি আছে তিন পাহাড় আছে মোতি ঝর্না আছে অ বিশ অনেকটাই পার্ক আছে আমাদের এখানে এগুলোই ঘোরার জায়গা